বাড়িতে রান্নার জন্য এল পি জি সিলিন্ডারের ব্যবহার করার সমায় অনেক কিছুই নিরাপত্তা মেনে সতর্কতা মেনে কাজ করা বা রান্না করাটা খুব দরকার কারণ আজকালকার দিনে সবারই ঘরের ভেতরই রান্নাঘর যেটা আগেকার দিনে হতো না ঘরের ভেতরে রান্নাঘর হওয়ার ফলে সিলিন্ডারগুলো ঘরের ভেতরেই থাকছে তো রান্না করার সমায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তালে সিলিন্ডার বাস্টের সম্ভাবনা সব সমায় থেকে যায় এই এল পি জি সিলিন্ডার ব্যবহার করার সমায় প্রথমত তার লকটা ভালো করে দেখে নেওয়া দরকার এমন কি সিলিন্ডারের গায়ে তার এক্সপায়ারি ডেটটাও ভালো করে নেওয়ার সমায় দেখে নেওয়াটা খুবই দরকার কারণ একটা সমায়ের পরে সেই সিলিন্ডার কিন্তু এল পি জি ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে তার বয়েস ক্রমেতে তার অনেকই ব্যবহারের ফলে অনেকটাই ক্ষয় হয়ে যায় সেই সময়তেও কিন্তু অনেক রকমের দুর্ঘটনা শুধুমাত্র সিলিন্ডারের জন্যও ঘটতে পারে তার সাথে সাথে প্রত্যেক ছ মাস অন্তর অন্তর গ্যাস সিলিন্ডারের লক সেটটা দেখে নেওয়া উচিত যাতে কি কোনো লিক বা অন্য কোনো গাফিলতি আছে না কি এর সাথেও সব সময় গ্যাসের পাইপ একটা নির্দিষ্ট ভালো কোম্পানি থেকে কেনার সময় দেখে কেনা উচিত কারণ পাইপের গায়ে তো পাইপের ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপাইরি ডেট লেখা থাকে সেই এক্সপাইরি ডেটের পরে পাইপটা ব্যবহার করাও খুবই দুর্ঘটনাজনক হয়ে উঠতে পারে এছাড়া এছাড়াও নিরাপত্তার জন্যে গ্যাসটার নবগুলোও সব সমায় দেখে ফেলা উচিত সেই নবডা সব সময় রান্না করার সাথে সাথে অফ করে গ্যাসের মেন গ্যাস কিটটা যেন অফ থাকে